হ্যালো আমি সুইগি থেকে বেলা বারোটার সময় দুটো চিকেন টিক্কা পাঁচটা বাটার নান এবং একটি চিকেন দো পেঁয়াজি অর্ডার দিয়েছিলাম তো এখন দুপুর একটা বেজে গেল এখনও পর্যন্ত খাবারটি আমার বাড়িতে এসে পৌঁছয়নি তো আপনি কোথায় আছেন কখন আসবেন একটু যদি বলতে পারেন খুব সুবিধে হতো কারণ আমি এবং আমার কিছু বন্ধু বাড়িতে এসে অপেক্ষা করছে যেহেতু এখন বর্তমানে ডিসেম্বরের পিকনিক চলছে তো তাই আপনি যদি কাইন্ডলি খুব তাড়াতাড়ি এসে খাবারটি দিয়ে যান খুব সুবিধে হতো